পরিবর্তিত জলবায়ুর কারণে আমাদের এ নে চাষবাস প্রভাবিত হচ্ছে যেরম সময় মতো বৃষ্টি না হওয়া হ্যাঁ অসময়ে ঘূর্ণি ঝড় হওয়া অসময়ে বৃষ্টি হওয়া বা প্রচুর জোরে হাওয়া বয়ে যাওয়া চাষির ক্ষেত্রে প্রচুর ক্ষতি করছে যেরকম ঘূর্ণি ঝড়ের পরিমাণ আগের থেকে প্রায় বেড়েছে এখন আমরাও এখানে নদী নদীপ্রবণ এলাকা নদীমাতৃক এলাকা আমাদের এখানে নোনা জলের নদী হ্যাঁ ঘূর্ণি ঝড় হলে কী হয় নদীর বাঁধ ভেঙে নোনা জল নোনা জল চাষের খেতে ঢুকে যায় এতে মাটিটা নোনা হয়ে যায় এর ফলে চাষের অযোগ্য হয়ে যায় হ্যাঁ বহু বছর লাগে সেই লোনা কাটাতে এছাড়াও যেটা বেশিরভাগে সময়ে এখন দেখা যাচ্ছে আমাদের এখানে বৃষ্টিপাতটা অনিয়মিত হয়ে গেছে হ্যাঁ যেরকম আষাঢ় মাসে বৃষ্টির সময় সময় মতো হচ্ছে না তার ফলে ধানের পাতার তোলা করা যাচ্ছে না করতে দেরি হচ্ছে ধান সময় মতো বসানো যাচ্ছে না এর ফলে কী হচ্ছে চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে আবার অনেক সময় দেখা গেছে শীতকালে প্রচুর বৃষ্টি হচ্ছে ধান কাটার সময়টা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বা ঝোড়ো হাওয়া হচ্ছে যে সময়টা ধান বেরোবে বা ধান বেরিয়ে গেছে পুষ্ট হওয়ার সময় সেই সময়টা প্রচুর হাওয়া দিয়ে ধান সব ফেল মাটিতে শুয়ে শুয়ে পড়ছে ফলে ধানে নষ্ট হয়ে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এর এর মা এর মাঝখানে মানুষ যা এ করে হ্যাঁ চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি ফসল কাটা যায় এমন ধান বীজ চেষ্টা করছে যেগুলো শক্ত হ্যাঁ হাওয়া দিলেও পড়বে না বা ঝরবে না যে সমস্ত বীজ তাড়াতাড়ি পেকে যায় তাড়াতাড়ি তোলা যায় অন্যান্য বীজের থেকে এই সমস্ত ধরনের বীজ টীজগুলো মানুষ ব্যবহার করছে করে চেষ্টা করছে তাদের এই ক্ষতিটা পূরণ করার